আমি কিন্তু ছোটোবেলায় খুব গ্রিটিংস কার্ড তৈরি করতাম ওই গ্রিটিংস কার্ডগুলো বন্ধু বান্ধবদেরকে দিতাম ওটা তৈরি করতাম যে কাপড়ের গেঞ্জির মোটা কাপড় হয় না কারণ ওই কাপড়ে যে পাটা কাগজ থাকে ওই কাগজের দুপাশে আমি স্টেপলার দিয়ে সেলাই করে নিতাম তারপর দুপাশে রঙিন কাগজ লাগিয়ে দিতাম ছোট্ট ছোটো ছবি কিনে লাগিয়ে দিতাম ভিতরে বন্ধু বান্ধবকে নিয়ে কত কি লেখা তুই আমাকে ভালোবাসবি আমি তোকে ভালোবাসবো এ বছরের মতন এই টাটা করে দিলাম আবার সামনের বছর তোর শুভ হোক তোর দিনগুলো ভালো যাক এভাবে লিখতাম খুব মজা হতো সেই ছোট্টবেলা থেকে মাধ্যমিক দেওয়া পর্যন্ত আমাদের কিন্তু খুব তখনকার দিনে এর চল ছিলো গ্রিটিংস গ্রিটিংস কার্ডের নতুন বছর পরলেই আমরা কিন্তু গ্রিটিংস কার্ড ব্যবহার করতাম আর যে চিঠি চিঠি অবশ্যই আমি লিখতাম আমি যখন বাইরে থাকতাম এখনকার দিনের মতো তো আর ফোন ব্যবহার করা যেত না তখন চিঠির মাধ্যমে লিখতে হতো তখন কিন্তু আমি চিঠি লিখতাম খুব বলতাম ভালো আছো তোমরা তোমরা আমার প্রণাম নেবে তোমরা খাওয়া দাওয়া ঠিক করে করবে আমি বাইরে ভালো পড়াশুনা করছি এভাবে চিঠি লিখতাম আর হাতের তৈরি কাজ তো আমার খুব পছন্দের শীতকালে বিশেষ করে যে সোয়েটার টুপি এগুলো বোনা হয়ে খুব ভালো লাগে হাতে ছোট্ট ছোটো ব্যাগ তৈরি করা হয় হাতের কাজটা এত সুন্দর লাগে যে ধারণার বাইরে আমি নিজেও চেষ্টা করি কিছু কিছু হাতে তৈরি করব হাতে পেন্সিল বক্স তৈরি করা হাতে পেনদানি তৈরি করা এগুলো খুব ভালো লাগে ছোট্ট ছোটো ফুল তৈরি করা কাগজ কেটে এগুলো এত ভালো লাগে যে বলার কোনো ভাষা নেই আমি মাজে মাজে অবসর টাইম পেলেই কিন্তু এগুলো তৈরি করতে থাকি এগুলো আমার খুব খুব ভালো লাগে আমি এখন আঁকার ছেলে মেয়েদেরকে দেখাই দেখো তোমরা আমরা ছোটো থেকে কত সুন্দর তৈরি করতাম যে সেলাইয়ের কাজ বলুন সেলাই কত সুন্দর তৈরি হতো সেইগুলো এখনকার ছেলে মেয়েদেরকে দেখিয়ে বলি তোমরাও এভাবে চলো খুব ভালো হবে